আমি অনেক আগে সাঁতার শিখেছি বেশ কয়েক বছর আগে যখন আমি ইস্কুলে পড়তাম ক্লাস ফাইভ সিক্সে তখন আমি সাঁতার শিখেছি আমার শেখার আমার শেখা প্রাথমিক স্ট্রোকগুলি হল ব্যাকস্ট্রোক বাটারফ্লাই স্ট্রোক এই ধরনের স্ট্রোক আমি শিখেছি এবং এবং আমার জলে আগে খুবই ভয় লাগত আমি জলে ভয় পেতাম তারপর আস্তে আস্তে আমার জল থেকে ভয় উঠে যায় বা আমি এখন জলে ভয় পাই না আমাকে আমার বাবা সাঁতার কাটা শিখিয়েছেন আমাদের গ্রামে যেই পুকুরটি আছে সেখানে আমরা সাঁতার কাটা শিখেছি এবং আমার সাথে অনেক আরও বাচ্চারা সাঁতার কাটা শিখেছে আমরা সবাই একসাথে স্নান করতে যেতাম এবং সাঁতার কাটতাম